বিদ্যুৎ আমাদের এখানে সবসময়ই এখন আমরা পরিষেবাটা ভালোই পাই কারণ বিদ্যুৎ ছাড়া আমাদের অচল বিদ্যুৎ ছাড়া ফ্যান চলবে না লাইট জ্বলবে না বিদ্যুৎ ছাড়া আমাদের কোনো কিছুই হয় না রান্নাও ইনডাকশানে করার হলে বিদ্যুৎ ছাড়া চলে না একটা স্ বা মানে স্কুটি আমাদের ব্যাটারির রয়েছে তো ব্যাটারির স্কুটি যদি বা রাস্তায় বেরোনোর হয় আমাকে চার্জ দিয়ে বেরোতে হয় তো সেই ক্ষেত্রে বিদ্যুৎ ছাড়া চলবে না বিদ্যুৎ ছাড়া আমাদের ফোন চলবে না বিদ্যুৎ ছাড়া একটা লাইট জ্বলে না বিদ্যুৎ ছাড়া সাবমার্সিবল পায় চলে না জল পাই না তো সেই সব কিছুর ক্ষেত্রে বিদ্যুৎ আমাদের প্রয়োজন বিদ্যুৎ ছাড়া রাস্তাঘাটে আলো জ্বলে না তো সেখানেও যাতায়াত ক্ষেত্রে অসুবিধা একটা ব্যবসা যারা করেন দোকানে বা তার কর্মক্ষেত্রের জায়গায় বিদ্যুৎ ছাড়া তার সেই জিনিসগুলো ব্যবহার করা সম্ভব না আমরা বাড়িতে বসে যখন কাজ করি ল্যাপটপ কম্পিউটারেও আমাদের বিদ্যুৎ দিয়েই চলে চার্জ না হলে আমাদের সেগুলো করা সম্ভব না তো বিদ্যুৎ থেকে আমরা প্রচুর প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি প্রচুর জিনিস আমাদের দৈনন্দিন জীবনে জড়িয়ে আছে যেগুলো বিদ্যুৎ ছাড়া চলে না বিদ্যুৎ দিয়েই আমরা সেগুলো ব্যবহার করি আর প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রয়োজন আছে বিদ্যুতের প্রত্যেকটাই বলতে গেলে কারণ আমরা সামান্য জামাটাও আয়রন করতে গেলে আয়রন মেশিন বিদ্যুতে চলে খাবার বানানোর ক্ষেত্রে অনেক কিছু মানে ইনডাকশান চলে তারপর যাতায়াতের ক্ষেত্রে বিদ্যুতের দরকার কারণ আমার স্কুটি চলে তো সেই ক্ষেত্রে আমার বিদ্যুতের ভীষণ প্রয়োজন আমি বিদ্যুৎ না থাকলে প্রচণ্ড অসুবিধা হয় শীতকালে রুম হিটার চালানোয় অসুবিধা হয় গরমকালে এসিতে অসুবিধা হয় তো প্রত্যেকটাই বিদ্যুতে চলে আমরা বাড়িতেও থাকি একটা ঘরে থাকলে লাইটের প্রয়োজন হয় সেই লাইটটাও আমাদের বিদ্যুতে চলে তো সেই ক্ষেত্রে বিদ্যুতটা আমাদের ভীষণ প্রয়োজন বিদ্যুৎ দিয়েই আমাদের প্রচণ্ড হেল্প হয় বিদ্যুৎ না থাকলে প্রচণ্ড অসুবিধা হয় থাকলে ব্যবহার করলে অসুবিধা তো বুঝতে পারি না তখন কিন্তু যখন চলে যায় তখন বিদ্যুতের ব্যবহারটা বুঝতে পারি যে কতটা প্রয়োজন আমাদের জীবনে বিদ্যুতের তো এটাই